কয়েক বছর আগের যে মোবাইল ফোনগুলি ছিলো সে মোবাইল ফোনগুলি ছিলো কিপ্যাডওয়ালা সেতে তাতে করে সেখানে মানুষজন নাম্বার ডায়াল করতো তার আত্মীয় স্বজনদেরকে ফোন করতো এবং তার নাম্বার সেভ থাকতো যে সিমে কিম্বা মোবাইলে পরে মোবাইল হারিয়ে গেলে কিংবা সিম হারিয়ে গেলে সেই পুরনো ডেটাগুলো মানে নাম্বারগুলো আমরা কালেক্ট করতে পারতাম না কিন্তু বর্তমানে পরিস্থিতিতে স্মার্টফোনের মাধ্যমে আমরা গুগুলের নিজস্ব যে গুগুল যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমার ছবি আমার ফোন নাম্বার ডেটা সেখানে আপলোড করতে পারি এবং সব ডাউনলোড করে রাখতে পারি যাতে করে আমার মোবাইল যদি কোনো কারণে ভেঙে যায় কিংবা হারিয়ে যায় কিংবা সিম কার্ডটা হারিয়ে গেলো তাতে করে আমি অন্য কোনো মোবাইলের সহায়তায় আমি যদি আমার জি মেল আইডিটা সেখানে প্রদান করি তাহলে পুনরায় তাহলে আমার সেই নাম্বারগুলো আমার ফটোগুলো আমার ডেটাগুলো আমি পুনরায় কালেক্ট করতে পারি আর আগেকার দিনের মোবাইল নেটওয়ার্ক অতটা অ্যাক্টিভ ছিলো না আগেকার দিনে টু জি থ্রী জি ফোর জি পর্যন্ত চলতো কিন্তু এখনকার বর্তমান সমাজে এখন ফোর ফাইভ জি চলে এসছে ফাইভ জি সংযোজনের ফলে মানে নেটটা পুরোপুরি ফাস্ট নেটওয়ার্কের যে সংযোজনটা পুরোপুরি ফাস্ট কোনো একটা বন্ধুকে কোনো একটা আমার অনুষ্ঠানের আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিওটা তাকে আপলোড করলাম কয়েক সেকেন্ডের মাথায় সেটা আপলোড হয়ে গেলো কিন্তু আগেকার দিনে সেই ভিডিও আপলোড করতে গেলে একটা দশ এমবির বারো এমবির ভিডিও সেটা টাইম লেগে যেতো মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটও লেগে যেতো আর এখন একটা এক ঘন্টার ভিডিও আপলোড করে দিচ্ছি সেটা মাত্র আমাদের দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যায় আর আগে আমরা যে সিমগুলো ব্যবহার করতাম সেই সিমগুলো ছিলো বড়ো সাইজের এখন হয়ে গেছে মিনি সিম মাইক্রো সিম ন্যানো সিম এতে করে কি হয় মানে আমাদের মোবাইলের যে খাপ সিমের যে ক্যাপাসিটিটা অতি সহজে সেখানে সেট হয়ে যায় আর রিচার্জ রিচার্জের আগেকার সিমের রিচার্জের যেটা করতাম শুধুমাত্র কথা বলার জন্য বাট এখন আমরা রিচার্জের যেটা বলি বা রিচার্জ যেটা করি সেই রিচার্জটা হচ্ছে একবারে মানে নেটও পাচ্ছি সেখানে আমাদের ডেড় জি বি এক জি বি দু জি বি আড়াই জি বি একটা পার ডে নেট পাচ্ছি সাথে একশোটা দুশোটা আড়াইশোটা তিনশোটা এস এম এস পাচ্ছি আর সাথে কি পাচ্ছি আমরা সাথে পাচ্ছি আমাদের আনলিমিটেড কল ভয়েস আমরা যদি সারা সারা দিন যদি ফোন কানের লাগিয়ে থাকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনের সাথে যদি কথা বলি তাতেও ডেটা আমাদের নেট আমাদের কল শেষ হয় না মিনিটে কোনো শেষ হয় না কিন্তু আগেকার একটা মিনিটে শেষ হতো আমি ষাট টাকার ব্যালেন্স ভরলাম ষাট টাকায় দেখা যাচ্ছে ষাট মিনিট কি আশি মিনিট কথা বললাম সেই কথাতেই আমার শেষ হয়ে গেলো আর এই ডেটা প্যাকের জন্য আগেকার দিনে আমার যেটা খরচা হতো ডেটা প্যাকে এক্সট্রা খরচা হতো না আমার নেট দেখতে পেতাম না আর এখন ডেটা প্যাকের জন্যে এক্সট্রা বেশি খরচা করতে হয় আমাকে ছশো নিরানব্বই বারোশো এক বছরের প্যাকগুলো বাইশশো চব্বিশশো আঠাশশো টাকার প্যাক রিচার্জ করতে হয় তাতে করে কি হয় এক বছর আমাকে আর রিচার্জ করতে লাগে না একবার রিচার্জেতেই আমি ফোন কলের ফোন করতে পারি আমি এস এম এস করতে পারি আমি ইউটিউব চালাতে পারি আমার অলরাউন্ডারে কাজ হয়ে যায়